আমি আমার জীবনে সবচেয়ে ভালো কাজ করেছি এই সমাজসেবা বহুবার করেছি তার মধ্যে একটা ঘটনা হল আমি যখন স্কুলে পড়ি তখন আমারই নীচের নীচু ক্লাসের এক ছাত্রী অসুস্থবোধ হঠাৎই অসুস্থবোধ হয়ে পড়ে এরপর স্কুলের শিক্ষকরা আ আমরা যেহেতু উচুঁ ক্লাসের ছিলাম এই জন্য আমা আমাদেরকে সেই ছাত্রী সেই ছাত্রীকে নিয়ে আমরা কাছাকাছি কোনো চিকিৎসাকেন্দ্রে যাই এরপর সেখানে গিয়ে তাকে প্রাথমিক প্রাথমিক চিকিৎসা করাই এরপর তাকে চিকিৎসা করানোর পর তাকে শিক্ষকরা আমাদেরকে তার ছাত্রীকে বাড়িতে দিয়ে আসার জন্য বলে এরপর আমরা তাকে নিয়ে তার বাড়িতে সাইকেলে করে তাকে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে নিয়ে গিয়ে তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলা হয় এবং তাদের পরিবারের লোকের সঙ্গে আমাদের একটা বিরাটই আত্মীয়তার মতন সম্পর্ক হয়ে গিয়েছিলো এরফল তারা তা আমাদের ফোন নাম্বারে আমাদেরকে এখনও খোঁজে আমাদের সম্পর্কে খোঁজখবর নেয় ভালোমন্দ জানে যাই হোক এখনও তারা আমাদেরকে মনে রেখেছে এর ফলে মনে হয় যে সত্যি হয়তো আমরা কি মানুষের ভালো কাজ করতে পেরেছি মানুষের পাশে থাকতে পেরেছি এই জন্য তারা এখনও আমাদের খোঁজখবর নেয় আর এই ঘটনাতে সত্যিই নিজেকে খুব গর্বিত মনে হয় তার কারণ আমরা কাউকে সাহায্য করতে পেরে বা নিজেকেও খুব গর্বিত মনে হয় যে এখনও তারা আমাদেরকে মনে রেখেছে